হ্যাঁ বুট আছে স্যান্ডেল আছে কিটো আছে পামশ্যু আছে বাচ্চারা ছোটো জুতো আছে বাচ্চারাদের লাইট দেওয়া জুতো আছে কিটো আছে অনেক কিছুই আছে আপনার কি লাগবে বলুন বড়োদের বুটের দাম সাড়ে তিনশো টাকার থেকে শুরু আপ টু হাজার টাকা অব্দি আছে বাচ্চাদের দেড়শো টাকা থেকে শুরু যেরকম না নেবেন সেরকম দাম কিটো আছে আছে স্যান্ডেলগুলো কত হবে ঐ কিরম স্যান্ডেল প্যারাগন হলে আড়াইশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমার দোকান ওই সকাল সাড়ে আটটায় খুলি ঠিক আছে সারা দিনই খোলা থাকে রাত নটা অব্দি হ্যাঁ হ্যাঁ আমার দুই নটার থেকে খোলা ঠিক আছে তারপর আপনি আসুন পাবেন আপনার কী লাগবে বলুন না লেডিস জুতোও আছে লেডিস স্যান্ডেলও আছে লেডিস পামশ্যুও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন এলে পেয়ে যাবেন